হ্যাঁ আমি একটা বাইক রেসে অংশগ্রহণ করেছিলাম আমার বাইক চালাতে খুব ভালো লাগে সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম সেখানে আমি আরো বিভিন্ন ধরনের গাড়ির দেখেছি বিভিন্ন ধরনের ড্রাইভার আমি দেখেছি সেখানে তারা তাদের থেকে আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি আরো ভবিষ্যতে আমি শিখবো বিভিন্ন ধরনের আমি চ্যানেল থেকে দেখছি বাইক চালানো কীভাবে চালালে আমার সুবিধা হবে কীভাবে আরো রেস বাড়াতে পারবো গাড়ি কীভাবে স্পিডে নিয়ে যাবো আমি গাড়ি যাতে সবার থেকে আমি ফাস্ট হতে পারি এটা আমি চেষ্টা করছি ভবিষ্যতেও যেন চেয়ে আমার আর এটা ভবিষ্যতে সফল যেন আমি হতে পারি ঠিক আছে